আমি যেভাবে সিদ্ধান্ত নেব পাখি দেখার জন্য তার সরঞ্জামটি হলো দূরবিন আমি পাখিদের খুবই ভালোবাসি এবং দূরদূরান্তে আমি গিয়ে পাখি দেখার চেষ্টা করি এছাড়াও বিভিন্ন পাখি দেখার জন্য আমি দূরবিনটি ব্যবহার করে থাকি মাঝে মাঝে স্কোপও ব্যবহার করেছি এই দূরবিনের সাহায্যে আমি অনেক দূরের পাখিগুলি আমি অতি সহজেই কাছ থেকে দেখতে পাব তাই আমি এই দূরবিনটি ব্যবস্থা করেছি এছাড়াও স্কোপের সাহায্যেও দূরের জিনিসগুলি কাছে দেখা যায় আমার পাখিদের মধ্যে ভালো লাগে টিয়া কোকিল ময়না ময়ূর ঈগল এই সমস্ত পাখিগুলি আমার খুবই পছন্দ